যখন আমাদের জেলাতে খেলা হয় তখন আমি সেখানে আপ টু ডেট থাকি এইভাবে যখন আমাদের জেলাতে অন্য জেলা থেকে এ প্লেয়ার বা যারা খেলোয়াড় খেলতে আসে তখন আমি তাদেরকে অনুসরণ বা তাদেরকে বুঝতে পারি তারা খেলতে আসসে প্রচারের মাধ্যমে প্রচারের মাধ্যমে আমরা সবাই জানতে পারি যে অন্য জেলা থেকে বা কোন জেলা থেকে খেলতে আসে আমাদের জেলায় তো আমরা সেইভাবে বুঝতে পারি এবং আমরা সেই খেলাগুলি দেখতে পাই এইভাবেই আমরা বাড়ি থেকে দেখি এইভাবে যে আমরা স্মার্টফোনের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে এবং আমাদের বাড়িতে টিভি আছে সেই টি ভির মাধ্যমে আমরা বসে দেখি এবং আমাদের ক্লাবে টিভি আছে বড়ো টিভি সেই টি ভির মাধ্যমে দেখি এবং আমার যে খেলাগুলি ভালো লাগে বা যে খেলাগুলি আমি অনুসরণ করি সেগুলি হল ফুটবল খেলা ক্রিকেট খেলা ছোটা দৌড় লং জাম্প হাই জাম্প এই খেলাগুলি আমি অনুসরণ করি এবং খুব ভালো লাগে আর সেগুলিও এই খেলাগুলি আমি যেদিন খেলতে না যাই সেগুলিতে আমি আপ টু ডেট থাকি এইভাবে আমি নিজে স্মার্টফোনে যেখানটা দেখতে রয়ে যাবে বা দেখা মিস করে ফেলি আমি সেগুলা আমি ফোনে সার্চ করে সেই মিসটেক জিনিসগুলা আমি দেখতে আবার পুনরায় দেখতে পাই